পশ্চিম মেদিনীপুর জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হল দুর্গা উৎসব বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তারপর হলি দীপাবলী সরস্বতী পুজো কালি পুজো লক্ষ্মী পুজো রথের রথযাত্রা নানারকম বিভিন্ন উৎসব হয়ে থাকে তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই পুজোতে আমরা চারদিন ধরে প্রচুর আনন্দ করি সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আমরা বাঙালিরা খুব ভালো ভাবে আনন্দ করি অষ্টমীর দিন সকালে নতুন জামা পোশাক পরি পরে মণ্ডপে অঞ্জলি দিতে যাই অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে এসে বাড়িতে নানারকম খাবার তৈরি করি লুচি তরকারি মিষ্টি পায়েস রান্না করে সবাই মিলে একসাথে বসে খাই তারপর বিকেলবেলায় ঠাকুর দর্শন করতে যাই তারপর কালি পুজো দুর্গা পুজোর পরেই আসে কালি পুজো কালি পুজোতে আমরা নানারকম বাজি পোড়াই বাচ্চারাও খুব আনন্দ করে বাজি পোড়ায় তারপর হোলিতে আমরা ছোটোরা বড়োরা সবাই একসাথে রঙ খেলি খুব আনন্দ করি বিকেলবেলায় মিষ্টি খাওয়া হয় রাধাকৃষ্ণর পুজো করা হয় সরস্বতী পুজোতে বাচ্চারা বড়োরা সবাই খুব আনন্দ করে সবাই নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যায় যারা স্কুলে পরে কলেজে পরে নতুন শাড়ি পড়ে অঞ্জলি দিতে যায় তারপর স্কুলে খিচুড়ি প্রসাদ করে সবাইকে খাওয়ানো হয় রথযাত্রার সময় আমরা রাধাকৃষ্ণকে বা আমদের গোপিনাথজিউকে রথযাত্রা রথের মেলায় টেনে নিয়ে যায় রথ টানা হয় রথ টেনে নিয়ে আসার সময় আমরা সবাই মিলে দেখতে যাই তারপর রাধাকৃষ্ণকে নামিয়ে আরতি করে সবাইকে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ খেয়ে আমরা সবাই মিলে বাড়ি ফিরে আসি